ভারতে নিষিদ্ধ আমি মনে করি যেমন হোমোসেক্স যেমন ছেলেরা ছেলেরা সেক্স করতে পারে না বা মেয়েরা মেয়েরা সেক্স করতে পারে না সেইসব বিষয় নিয়ে আমি লিখতে চাই বা এরকম আমি একটা কবি আমি লিখতে চাই যেমন যেমন এইসব বিষয় নিয়ে ধর্ষণ নিয়ে লিখলে যেমন সব মানুষই খেপে যায় বা রেগে যায় যেমন ধর্ষণ নিয়ে আমি কোনও কিছু বই লিখলে তখন আমাকে ফোন করে সবাই বলে যে এই বিষয় নিয়ে কেন লিখেছ রেগে যায় বা আমার নাম খারাপ হয় সেই জন্য ধর্ষণ নিয়ে আমি লিখতে পছন্দ করি কিন্তু তাও লিখতে পারি না